হ্যালো হ্যাঁ বলছি ভগত স্টোরে এইটা কি ভগত স্টোর হ্যাঁ বলছি কি আমি সংগীতা মোদক বলছি কালকে যে আপনার থেকে বাসনগুলো নিয়ে গেলাম মনে পড়লো হ্যাঁ বলছি যে বলছি যে আপনার থেকে যে বাসনটা নিয়ে ছিলাম গামলাটা তো আমার রান্নাতে আজকে ব্যবহার করতে নিলাম দেখি গরম জল রাখতেই গামলাটা বেঁকে গেছে তো এখন তো এখন গামলাটা এখন তো আমার কাজ হয়ে গেলেও গামলাটা রিটার্ন দিলে ভালো হতো আপনি তো তো গামলার কোয়ালিটিটা একদম খারাপ বেরোলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ